বীণা ম্যাম বলছেন বীণাদি আচ্ছা আমি সুতপাদি বলছি বীণাদি বলছি আপনার কাছে দই বড়া ছাড়া অন্য কোনও কিছু আছে না কি আর আচ্ছা দই বড়া তো খেতে খুব সুন্দর হয় আমাদের তো বাড়িতে প্রত্যেকে নামও করেছে এবং আমাদের তো দু চার জনের সঙ্গে দেখাও হয় যারা আমাদের কলিগরা তারা তো অনেকেই বলছে যে বীণাদির কাছে দই বড়া ছাড়াও যদি বীণাদি অন্য কোনও কিছু রাখত তাহলে খুব ভালো হত আপনাকে কেউ কিছু বলেনি কারণ বীণাদি আপনি দই বড়াটা এত সুন্দর বানান অনেক জায়গায় দই বড়া খেয়েছি ঠিকই কিন্তু আপনার মতো জিনিসটা খেতে কিন্তু মানে এরকম স্বাদ বা এত সুন্দর জিনিস পাইনি কিন্তু যেমন নরম তেমন না তেমন আপনার টাটকা ফ্রেশ জিনিসটা সঙ্গে সঙ্গে দেয় আপনি কি এটা সঙ্গে সঙ্গেই তৈরি করেন যেদিনের জিনিস সেদিনে ঠিক আছে বীণাদি আমরাও চেষ্টা করব যাতে আপনিও পাশাপাশি অনেক আরও কিছু খাট্টা মিঠা রাখতে পারেন ঠিক আছে আর যাচ্ছি আমি যাওয়ার যেয়ে আপনার সঙ্গে কথা বলব এবং দেখা করব হ্যাঁ রাখছি তাহলে